আমাদের এইখানে মেদিনীপুরে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রে খুব সুযোগ সুবিধা আছে সেইখানে ওষুধপাতিও খুব ভালো আমাদের এইখানে পাড়ার একজন মানসিক স্বাস্থ্য রোগে ভুগছিল তাকে মেদিনীপুরে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলো সেখানে তার চিকিৎসা খুব সুন্দর হলো ডাক্তারবাবু তাকে দেখে ছেড়ে দিল আবার আমার বান্ধবী তার খুব মানসিক চিকিৎসার সমস্যা হচ্ছিল তাকেও মেদিনীপুরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সুযোগ সুবিধা খুব সুন্দর তার স্ তাই সে সেখান থেকে খুব সুন্দরভাবে মানসিক অবস্থায় বাড়ি ফিরে এল আবার আবার মেয়ে তাকে মানসিক রোগে ভুগছিল তাকেও সে মেদিনীপুরে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেইখান থেকে ওষুধপালা চিকিৎসা ডাক্তারবাবু খুব সুন্দরভাবে চিকিৎসা করলেন সেই চিকিৎসা থেকে সে সুন্দরভাবে বেরিয়ে এল আবার একজন ছেলে সে মানসিক রোগে ভুগছিল তাকেও মেদিনীপুরে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেইখানে ডাক্তারবাবু তাকে দেখে তার রিপোর্ট করে তাকে ওষুধ দিয়ে খুব সুন্দর করে তুলল এবং সে সেখান থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো